আমরা পশুদের বজ্র ব্যবস্থা এইভাবে করে থাকি বাড়ির আশেপাশে একটা ফাঁকা জায়গায় কোদাল দিয়ে একটা গর্ত করে এবং সেই গর্তে পশুদের ওই বর্জ্যগুলি রেখে তারপর কিছু দিন কেটে গেলে সেই বর্জ্যগুলি সারে পরিণত হয়ে যায় সেই সারগুলিকে আমরা যখন বাগানে সবজি চাষ করি তখন সেই গাছের গোড়ায় দিয়ে থাকি এর ফলে গাছটা তাড়াতাড়ি বড়ো হয় এবং খুব তাড়াতাড়ি ফলও দেয় এছাড়াও আমরা পশুদের এই বর্জ্যগুলি আমরা যারা গ্রাম অঞ্চলে বসবাস করে থাকি এবং মাটির তৈরি উনুন ব্যবহার করি সেই উনুনে এই বর্জ্যকে শুকনো করে তা জ্বালানি হিসেবে আমরা ব্যবহার করে থাকি